আমি জল পরিশোধিত করার জন্য জলটাকে কখনও ফিল্টার দিই ফিল্টার ফিল্টারে রাখি আবার কখনও ফিটকিরি ঘুরিয়ে জলটাকে পরিষ্কার করি আবার কখনও কখনও জলটাকে ফুটিয়ে নিই জল ফুটিয়ে নিলে তার নানা রকম জীবাণু মারা যায় এবং তারপর জলটি ঠান্ডা করে পানীয় যোগ্য করে তুলি